হ্যালো হ্যাঁ আমি কি আপনি কি জলি ম্যাডাম বলছেন হ্যালো হ্যালো আচ্ছা আপনি কি জলি ম্যাডাম বলছেন বলছি আপনার কাছে ওখানে ফুল পাওয়া যাবে বলছি আমাদের এখানে এই তো আমার দেশের পুজো আছে আর কি কালীপুজো তার জন্য আপনারা পুরো মন্দিরটা সাজানোর জন্য আমি আপনাকে ফুলের কথা বলছি আর কি কীরকম রেট পরবে বা কেমন হ্যাঁ এই আষাঢ় মাসের তিন তারিখে লাগবে আর কি আমার যে হল আমার হল এই গাজীপুরে চন্দ্রকোনা টাউনেই গাজীপুরে আমি বলছি আমার জবা ফুল চাই কিছু অন্তত যেমন পূজা করার জন্য একটা মালাও চাই জবা ফুলের মালা পুরোটা মায়ের পুরো মূর্তিটিকে মায়ের মূর্তি পুরো সাইজ হবে চার ফুট পাঁচ ফুট হবে ওর মাপে একটা জবাফুলের মালা চাই আর কিছু গেঁদা ফুলও চাই পূজা করার জন্য ওগুলো খুচরো ফুল আমাদের বলতে আর কি আর হল কিছু পদ্মফুলও দিতে হবে মায়ের পুজোর জন্য আর একটা রজনীগন্ধার মালা দিতে হবে আর মন্দিরটা রজনীগন্ধা ফুলের মালা একটা মায়ের মালা চাই আর একটা রজনীগন্ধার আর কি আর এমনিতেও আমাকে মন্দিরটা আমাকে সাজিয়ে দিতে হবে পুরো মন্দিরটা আপনাকে গাঁদা ফুল দিয়ে আমাকে সাজিয়ে দিতে হবে

তাহলে আপনার ছয় আর এপাশে বলুন দুই তাহলে আট হাজার টাকা মোট লাগবে বলছেন না কি

তো আমি কি মন্দিরটা তো বারো মাসেরই পূজা একটু দেখে শুনে একটু করলে হত ঠিক করে আমি তাহলে আপনাকে অর্ডারটা দিতাম আমি বলছি ওটা নয়ের মধ্যে হবে না আপনি যেটা দশ বলছেন আমি বলছি ওটা নয়ের মধ্যে হবে না তাহলে আপনি তাহলে আমাকে আষাঢ় মাসের দু তারিখে তাহলে আমার মন্দিরটা সাজিয়ে দেবেন তাহলে কখন আসছেন বলুন তিন তারিখে পুজো দু তারিখে রাত্রে করে আসুন হুম আর কিছু বলছি না রাখি তাহলে হ্যাঁ